হ্যালো হ্যাঁ দাদা আপনার কি ওখানে গাড়ি বুক করা যায় বেশ বড় গাড়ি কারণ আমরা তো আমার বন্ধুবান্ধব এবং পরিবারের সবাই মিলে আমরা একটা দর্শনীয় জায়গাতে যেতে চাই তো সেক্ষেত্রে আপনার কাছে কি বড় গাড়ি কোনো পাওয়া যাবে আসলে আমরা তো প্রায় তো আছি প্রায় পঁচিশ জন আমাদের বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে পরিবারের সকলের নিয়ে সেক্ষেত্রে যে পঁচিশজন একটা যাওয়ার মতন একটা গাড়ি কি পাওয়া যাবে আর হচ্ছে আমার একটু বেশ বড়ই গাড়ি চাই যে কারণে আমরা সবাই মিলে একসাথে বেরোতে পারব আর আপনাদের কত কি ভাড়া নেবেন গাড়ির বা এই সেই দিনে গাড়ি কি ভাড়া আপনার আছে আমরা তো জুন মাসে যাব তো জুন মাসে আমরা যেতে চাই তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনার কাছে জানাতে চাইছি যে ওই দিনে কি আপনার কোনো গাড়ি বুক আছে বুক করা আছে আপনি জানিয়ে দিলেই ব্যাপারটা ভালো হয় তাহলে আমরা হয়তো হচ্ছে ওই গাড়িটার সমস্যা থেকে আমরা সমাধান হতে পারব আর হচ্ছে একটু বেশ বড় গাড়ি চাই এবং গাড়িটা যেন উচ্চতায় একটু উঁচু হয় কারণ বাইরে যাচ্ছি তো অনেকটাই ট্রাভেল আমাদেরকে করতে হবে তো সেক্ষেত্রে যেন আরামদায়ক হয় এবং সিটগুলো যেন বেশ আরামদায়ক হতে পারে যাতে যাতে আমরা জার্নিটা বুঝতে না পারি কারণ আমাদের ছেলে মেয়ে বাচ্চাটা অনেকেই আছে তো সেক্ষেত্রে আমি এরকমই একটা গাড়ি চাইছি আপনি কি আমাদেরকে সেরকম গাড়ি দিতে পারবেন আর কত কী টাকা নেবেন আপনি তো জানেন যে যে দর্শনীয় জায়গাগুলো আছে যেমন ধর জগন্নাথ দেবের মন্দির রাম মন্দির এই সব পুরী এসব আমরা ঘুরব তো সেক্ষেত্রে আপনার কত কী গাড়ি ভাড়া লাগবে আপনি একটু আমাদেরকে বলে দেবেন এবং গাড়িটা যেন একটু বড় হয় তো সেক্ষেত্রে আমরা সবাই বেড়াতে যাব এবং আমরা জুন মাসেই যাব ডেটটা আমি আপনাকে জানিয়ে দেব যে কোন ডেটের মধ্যে আমরা যাচ্ছি কিন্তু আপনি যদি দয়া করে বলেন যে আপনার গাড়ি খালি আছে কি না